আমি কিছু দিন আগে একটা হেডফোন কিনেছিলাম যেই হেডফোনটা খুব ভালো বলে মানে হেডফোনের সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল তখন সেই জন্য আমার এই হেডফোনটা খুব ভালো লেগেছিল তাই আমি হেডফোনটা কিনেছিলাম